ভারতের খুব বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বাসগুলির মধ্যে যেগুলি প্রধান হিসাবে ধরা হয় সেগুলি হল দুর্গা পূজা দীপাবলি ঈদ ইদুজ্জোহা এছাড়া জগন্নাথদেবের রথযাত্রা এছাড়া গুরুনানকের জন্মদিন এবং অন্য মহাবীর জয়ন্তী ইত্যাদি বিভিন্ন রয়েছে এই বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলি ও বিশ্বাসগুলি ভারতে বিভিন্নভাবে পালিত হয়ে থাকে রথযাত্রায় পুরীতে প্রচুর লোকের সমাগম হয় এছাড়া সারা দেশে দুর্গা পূজা শুধু হিন্দুদের নয় বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালিত হয় একই কথা প্রযোজ্য দীপাবলি বা দিওয়ালির ক্ষেত্রেও এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক এসব নির্বিশেষে হয়ে থাকে এই অনুষ্ঠানগুলিতে বিভিন্ন মানুষ তাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ উৎসবে মেতে ওঠেন বিভিন্ন ধরনের পোশাক ও বিশেষ ধর্মের খাবার গ্রহণের মাধ্যমে এই বিশেষ উৎসবগুলি বিশেষভাবে পালন করা হয়ে থাকে